হ্যালো হ্যাঁ বলছি আজকে কি পেপার পাব না না কি পত্রিকা দিয়ে গিয়েছেন ও ঠিক আছে পেপারটা তাহলে কোথায় আছে দেখতে পাইনি এদিক সেদিক হয়ে গিয়েছে বোধহয় বলছি হচ্ছে তোমার কি সব দিন ওই একই পত্রিকাই নিয়ে আসো না কি অন্য কোনো পত্রিকা থাকে না হুম হুম এবার এখন যা দেখি ভোটের সময় তো ওই যে শুধু যে ইয়ে আমাদের যে পত্রিকাগুলো দিচ্ছ লোকাল পত্রিকাগুলো ওতে তো শুধু ওই পার্টির খবরেই ভর্তি হ্যানত্যান এ এটায় চলে গেলো ও ওটায় চলে গেলো হ্যাঁ সেই মানে মাথা মুন্ডু কিছু নেই পেপারে কী পড়ব বলো দেখিনি শুধুই তো এই সেই ওই ভর্তি একে মেরেছে সেকে মেরেছে ওকে ধরেছে হ্যাঁ এ ওতে গিয়েছে তো এই পেপারগুলো আর চলবে না তোমার কাছে ভালো কী পেপার আছে বলো দেখিনি তো সেই জন্যই তো বলছি আমি কি তোমাকে পেপার ছাপার কথা বলছি আমি বলছি এটা তো ধরো হয়ে গেলো লোকাল পেপার তো ভালো পেপার কী আছে ভালো পেপার যেখানে সব দেশ বিদেশের খবর থাকবে

হুম ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো আমাদের কালের দিক কাল থেকে ওই স্থানীয় সংবাদটা চেঞ্জ করে দিয়ে বর্তমানটা দাও দেখি দেখি শুনেছি বর্তমান পেপারটা নাকি খুব ভালো হয় বর্তমান পেপারটা দিনকতক দাও দেখিনি পাঁচ টাকা লাগবে এইটার জন্যই তো ছটাকা করে নিচ্ছিলে না না অত দিতে পারব না তাহলে তুমি যে ওই ছটাকা সাতটা ছটাকা নিচ্ছিলে নয় সাত টাকা নেবে এগারো টাকা অন্য কী পেপার আছে তাহলে দেবে ওই ওই পেপারটা বাদ দাও ওই পেপারটা চলবে না ওইটা একদম ভালো নয় ওই ওই ওই পত্রিকাটা বাদ দাও অন্য কী ভালো পত্রিকা আছে কাল থেকে দিয়ে যাবে

হুম ঠিক আছে তাহলে ওটাই দাও দেখিনি দিনকতক দেখি এ সে পেপার যেমন ছ্যারছ্যারানি হয়ে গিয়েছে স্থানীয় পেপার চলবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ